হ্যালো এটা কি সোনালী ট্রাভেল এজেন্সি থেকে বলছেন আচ্ছা একটু আগে রবিন দাস বলে যেই ড্রাইভারটি আমাকে আমার বাড়ি থেকে হাওড়া স্টেশন অবধি ছাড়তে নিয়ে যাওয়ার জন্য এসেছিলো তিনি প্রায় তিরিশ মিনিট থেকে চল্লিশ মিনিট দেরিতে এসেছেন যার ফলে আমার হুগলি যাবার যে ট্রেনটি সেটি মিস হয়ে গেছে আচ্ছা এর দায়িত্ব কে নেবে আপনারা না কি আপনাদের এজেন্সি আমার ইম্পর্টেন্ট কাজ ছিলো খুব যেটা আমার আর করা হয় ওঠে নি না না না না এরমভাবে তো বললে চলে না দেখুন আমি খুব ব্যস্ত মানুষ এর পরের ট্রেনে গেলে আমার কি সেই ইম্পর্টেন্ট কাজটা হবে এটি একটি বড়ো গাফিলতি যেটা আপনাদেরকেই নিতে হবে না না না না না কোনো রকমভাবে আমি ওর ওঁকে টাকা পে করতে পারবো না না না না না না একদমই নয় আপনি এক্ষুণি আমাকে রিফান্ড করুন আচ্ছা ঠিক আছে আমি ওঁর সাথে আপনার কথা বলিয়ে দিচ্ছি